আমি আপনাদের উবের অ্যাপ থেকে আমার গ্রামের বাড়ি তারকেশ্বর থেকে কলকাতায় আমার পরিবার সহ আসার জন্য একটি ক্যাবের জন্য আমি বুক করবো ভাবছিলাম তো ঐখানে আমি দেখলাম অনেক ধরনের ক্যাব আপনাদের রয়েছে সেটা মারুতি আছে অল্টো আছে আরও অনেক অনেক গাড়ি রয়েছে কিন্তু সে গাড়িগুলোর কোনটি আমাদের পাঁচ জনের পক্ষে ভালো হবে সেই ব্যাপারে আমাকে একটু বলুন যেটায় আমরা ভালোভাবে কলকাতায় পৌঁছে যেতে পারি